স্থানীয় খেলা বলতে আমি বুঝি ফুটবল খেলা এই ফুটবল খেলা পুরুলিয়া জেলার সমস্ত মানুষকে একই জায়গায় জড়ো করে এবং পুরুলিয়ায় এমন একটি মাঠে খেলাধূলা হয় যেখানে সমস্ত প্রকারের মানুষ এসে জমায়েত করতে পারে এবং ফুটবল খেলা দেখে বিনোদন করতে পারে